আমাদের বাড়িতে নানা ধরণের গাছপালা হয় গাছ বড়ো গাছ বড়ো গাছ দিয়ে যেমন কাঠের আসবাবপত্র তৈরি হয় ছোটো ফল পাওয়া যায় বড়ো গাছের মধ্যে যেমন আম জাম লিচু এইসব গাছগুলো পরে তো সেইখান থেকে ফল পাওয়া যায় এবং অনেক বেশী বয়স হয়ে গেলে তখন গাছগুলোকে কেটে আসবাবপত্র তৈরি করা হয় ছোটো গাছের মধ্যে শাকসবজির গাছ পরে শাকসবজি আমাদের বাড়িতে রান্না বাড়িতে মানে বাজারে সব জায়গাতে দেওয়া হয় বা রান্না করা হয় বাড়ির কোনো কেউ এলে তাকে সেও নিয়ে যায় এরকম মানে বাগানের মতো পরিচর্চা করা হয় আমি যখন থাকি না বাড়িতে তখন বাড়ির আমার বাড়িতে গাছ লাগানো বা গাছের পরিচর্চা করা এটা সবাই পছন্দ করে আমি যখন বাড়িতে না থাকি তখন মা দাদু ঠাম্মা বাবা কাকা কাকিমা সবাই এরা থাকে দেখার মতো তো আমার গাছ লাগানো বা আমি যদি বেশী দিনের জন্য বাইরে চলেও যাই তাহলে কোনো অসুবিধা হয় না এই ক্ষেত্রে আমার বাড়ির লোকজন সেগুলো নিয়ে পরে দেখে বা ভালোভাবে পরিচর্চা করে রাখে